হ্যালো বলো হুম ঠিক আছে তুমি বলো ও ও কি বলো আসতে পারো ওই কাল সকালের দিকে আসতে পারো কালকে সকালে কালকে সকালে বা বিকালে আসতে পারো হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক ধরণের সূর্য নমস্কার শেখানো হয় সব ধরণের বিভিন্ন ওই বিভিন্ন রোগের বিভিন্ন ধরণের যোগা আমাদের কাছে আছে তুমি কখন আসতে পারবে বল আমাদের সকাল বিকাল দুবেলা যোগা সেখানো হয় সকালে সাতটা থেকে দশটা শেখানো হয় আর ওই বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত শেখানো হয় সব দিনই শেখানো হয় তুমি কখন আসতে পারবে আমাদের ফিস বলতে আমাদের ভর্তির সময় পাঁচ হাজার টাকা করে লাগে আর প্রতি মাসে পাঁচশো টাকা করে দিতে হয় এখন তুমি যদিন শিখতে পারো তুমি যদি বল শরীর আমার ঠিক হয়ে গেছে আসতে না পারো তুমি সেদিনই বন্ধ করতে পারো তুমি যতদিন শিখতে পারো এক বছর দুবছর ছ মাস যদ্দিন খুশি শিখতে পারো তোমার শরীরের উপর ডিপেন্ড হ্যাঁ আমাদের আরো স্কিম আছে আমাদের যেমন তুমি যদি তুমি যদি এসটি এসসি হও তার জন্য কনসেশান আছে তুমি ওবিসি হলে তার জন্য কনসেশন বিভিন্ন তুমি যদি তুমি তো মহিলা নও মহিলা হলেও কনসেশান আছে এবং কি তুমি যদি পরিবারের আরো কাউকে নিয়ে আসো দুজনে এক সঙ্গে আরো কনসেশন আছে বিভিন্ন ধরনের কনসেশন স্কিম আছে তুমি এসো দিলে আরও ভালো করে আমরা বোঝাতে পারব তো তুমি একা আছো আচ্ছা তুমি তাহলে এসো না মোটামুটি এই তুমি ফার্স্টে পাঁচ হাজার না হলেও দু হাজার টাকাও দিতে পারো তাও আমরা কিছু করে দিতে পারব আর মাসে মাসে আমাদের তো পাঁচশো টাকা দিতে হবে ফার্স্টে দু হাজার তারপর টাকাটা পরে মেটালেও হবে ফাস্টে ভর্তির টাকাটা যদি পরে মেটাও ওরকম কোনো বললাম না আমাদের আমাদের একটা কোর্স আছে ছয় মাসেও মোটামুটি তুমি একটা ভালো হয়ে যেতে পারবে ছয় মাসে এমন করে শিখিয়ে দেব তুমি মোটামুটি অনেকটাই দেখবে সুস্থতার দিকে আছ এখন যোগা হচ্ছে এমন একটা বিষয় যে সারাজীবন চালিয়ে গেলে সারাজীবনই সুস্থ তো থাকা যায় যোগা যদি প্রতিটা মানুষকে সারা জীবনই করা উচিৎ দিলে কি হবে দিলে আমাদের শরীর সুস্থ সবল ফিট থাকবে না যোগার কোনো সাইড এফেক্ট নেই যোগার কোনও সাইড এফেক্ট নেই যোগা হচ্ছে এমন একটা কোনো সাইড এফেক্ট নেই যোগার শুধু উপকারিতা আছে এমন কি যোগার কোনো অসুবিধা নেই সাইড এফেক্ট নাই যোগার ওখানে অনেকজনই আছে মধ্যে মধ্যে এখনো প্রায় কুড়ি পঁচিশজন ওই নিউতে এবারে অ্যাডমিশান হয়েছে প্লাস পুরনোগুলো আছে আসুবিধা নেই প্রত্যেকের জন্য আমাদের জিমসের ওই যোগা ট্রেনার অনেকজনই আছে অসুবিধা নাই আমাদের এখানে প্রায় দশ বারোজন যোগা যোগা ট্রেনার আছে তোমার কোনো অসুবিধা হবে না তোমার জন্য পার্সোনাল ঠিক করা হবে তাহলে কোনো অসুবিধা নেই ও সকাল বললাম তো একবার সকাল সাতটা থেকে দশটা হয় তারপরে আমরা দশটার দিকে কি হয় আমরা যোগা ওই ট্রেনারগুলো বেরিয়ে যায় তারপর তুমি নিজেও যোগা করতে পারো ওখানটায় সারাদিনে একচুয়ালি খোলা থাকে তুমি নিজেও যখন খুশি যোগা করতে পারো বিভিন্ন ইকুইপমেন্ট আছে সেগুলো নিয়েও তুমি যোগা করতে পারো তুমি যোগা করতে পারো আমরা দেখিয়ে দেব মূলত সাতটা থেকে দশটা আর বিকাল তিনটা থেকে ছটা এই এই সময়ই আমাদের ট্রেনারগুলো উপস্থিত থাকে ওই ওই যোগা সেন্টারে তুমি যদি এক বেলা আস অসুবিধা কিছু নাই দুবেলা এলে ভালো হত মানে রোগটা তাড়াতাড়ি উপশম হত যদি দুবেলা তুমি আসতে তাহলে রোগটা তাড়াতাড়ি উপশম হত তুমি যদি একবেলা করে আস যেটা দুবেলা এলে তিন মাসে হয়ে যেত চার মাসে হয়ে যেত সেটা তুমি যদি এক বেলা আস তাহলে এক বছর লাগবে এটাই সুবিধা অসুবিধা আর কোনো আসুবিধা নেই

আচ্ছা তুমি তাহলে দেখো কি করবে মনে হয় কি তাহলে এটাই করো যখন টাইম পাচ্ছ তাহলে এসো প্রতিদিন সকালের টাইমটায় এসো আর বিকালের টাইমটা যদিন টাইম পাচ্ছ এসো আর কি মিস করা যাবে না আর যদি বাই চান্স কোনো দিন আসতে নাও পারো বাই চান্স যদি কখনো আসতে নাও পারো তাহলেও কি করবে ওই নিজে ঘরে এসে যোগাগুলো প্র্যাক্টিস করবে দিলে কি হবে না আসাটা যাতে পুষিয়ে যায় আচ্ছা আচ্ছা তুমি তাহলে একদিন এসো তোমার অনেক সামনাসামনি বললে ভালো হবে বুঝলে তুমি একদিন এসো ঠিক আছে আপাতত তাহলে রাখছি তুমি কালকে এসো কাল কথা হবে তুমি তুমি শুধু আধার কার্ডটাই নিয়ে এসো আর কিছু আনতে হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখছি ঠিক আছে